না ফুড ফটোগ্রাফির বৈশিষ্ট্য নেই কারণ আমি এই ফেসবুকে ফোনে টোনে এইসব খাবারের ছবি দেখে ফটো তুলি কোথাও হোটেলে গেলে সুন্দর সুন্দর খাবার খাওয়ার ইচ্ছা হয় তখন আমি সেই সব দেখে খাবার খাই আবার ছবিও তুলি আবার অনেক কিছু তো জানি না অনেকই খাবার এই সব ফোনে দেখি দেখে দেখে বাইরে ঘাটে গিয়ে বলি এই এই খাবার খেতে চাই ফোনে ফটো তুললে রেখে দিই দিয়ে সেসব খাবার চেষ্টা করি